আমি যেহেতু মুসলিম রিলিজিয়ান থেকে বিলং করছি তো আমাদের ধর্মীয় উৎসবের খাবারগুলির মধ্যে বিভিন্ন রকম খাবার রয়েছে তার মধ্যে আমাদের যেমন প্রথম যে উৎসবটি যেটি হলো শবে বরাত নামে পরিচিত সেই উৎসবের ভালো খাবারগুলি হলো বা খাবারের নিয়মগুলি হলো সে তখন আমরা মিষ্টি জাতীয় জিনিস রান্না করি বা পরিবেশন করি যেমন হালুয়া আইটেম বিভিন্ন ধরনের হালুয়া আইটেম যেমন গাজরের হালুয়া সুজির হালুয়া হ্যাঁ আটা হালুয়া এবং ডিমের হালুয়া বিভিন্ন ধরনের হালুয়া আইটেম রান্না করি এবং একে অপরের বাড়িতে খাবারগুলো পরিবেশন করি দ্বিতীয়ত ঈদুল ফিতর ঈদুল ফিতর এমন একটি উৎসব যেটা টানা এক মাস ধরে রোজা পালনের মাধ্যমে এবং শেষের দিন ঈদুল ফিতর উৎসব পালিত হয় বা ঈদ উৎসব পালিত হয় রোজা সময়কালীন সারাদিন রোজা থাকার পর মানুষ যখন সূর্যাস্তের সময় রোজা ইস্তারি করা হয় তখন সেখানে কিছু খাবার ম্যান্ডেটারি হিসাবে রাখা হয় যেমন শরবত খেজুর এবং কিছু ফাস্ট ফুড কিছু ম মিষ্টি জিনিসপত্র রাখা হয় এবং ঈদের দিন যেসব খাওয়ারগুলো সাধারণত করা হয় সেগুলো যেমন মাংস ভাত বিরিয়ানি পোলাও সিমাই এবং মিষ্টি কিছু মালপোয়া জাতীয় খাবার দ্বিতীয়ত আমাদের আরেকটি উৎসব যেটা হলো ঈদুল আজহা ঈদুল আজহাতে যেই খাবারগুলো বানানো হয় এই উৎসবের মেন যেই খাবার সেটা হচ্ছে কোরবানির মাংস এই উৎসবকে উপলক্ষ উদ্দেশ্য করেই কোরবানি করা হয় যেমন গরু ছাগল উট দুমা এসব জাতীয় জিনিস কোরবানি করা হয় এবং সেই পশু মাংস রান্না হয় এবং একে অপরের বাড়িতে বিতরণও করা হয় তৃতীয়ত মহরম মহরমে সেরকম ধরনের কোনো খাবার পরিবেশন করা হয় না বা খাবার রান্না করা হয় না কিন্তু সেখানে ভোগ হিসেবে তেহারি রান্না খুবই জরুরি এবং তেহারি রান্না করে মহরমে আসা যত লোকজন তাদেরকে পরিবেশন করতে হয় এই হলো একটি মুসলিম ধর্মের ধর্মীয় উৎসবের সাথে সম্পর্কিত খাবার এবং নির্দিষ্টভাবে এসব খাবারগুলো ব্যবহার করা হয় এসব ছাড়া আরও অনেক ধরনের খাবার আইটেম বানানো হয় কিন্তু উৎসবের সাথে সম্পর্ক বজায় রেখে এই খাবারগুলো একটা ক্ষুদ্র থেকে বড়ো মাপের পরিবারও এই খাবারগুলো ব্যবহার করা হয় এবং বানানো হয় এবং এই খাবারগুলো বানানো এবং খাওয়ার সঙ্গে সঙ্গে একে অন্যের বাড়িতে খাবারগুলো বিতরণও করা হয়